প্রাকৃতিক দুর্যোগ বলতে বন্যা বন্যার সময় যেরকম বন্যা হলে আমাদের এখানে সব খালবিল সব ভরে গিয়ে ধান টান খেত টেত সব ভরে যায় তখন আবার ছেঁচে দিয়ে খালে দিয়ে দিয়ে খালে এখনকার যেরকম খালগুলো কাটা হয় কাটা হচ্ছে সরকারি সরকার থেকে খাল থেকে কেটে দিয়েছে সেখানে তুলে দেওয়া হয় অতটা বেশি মানে ক্ষতি হয় না কিন্তু খরা খরার সময় খুব ক্ষতি হয় খরার সময় এখন যেমন খরা গরমের সময় খরার সময় এখানে কোনো জল টল মানে শ্যালোতে কলেতে কোনো জল টল খাওয়ার জলও পাওয়া যায় না চাষ করার জন্য জল পাওয়া যায় না সেই সময় কী করি মোটর দিয়ে মানে পুকুরের যেসব জলগুলো বেঁধে থাকে সেই সব জলগুলো ফিশারির জল সেটা নোনা বলে সেইগুলো মিঠে করার জন্য একটা পুকুরে রেখে দিয়ে তারপর সেটাকে কিছু দিন রাখার পর মিঠে হয়ে গেলে তারপরে সেটাকে নিয়ে দেওয়া দেওয়া হয় মিন্টে এরকমভাবে মানে স্যালোতে জল টল উঠছে না শীতের সময় শীতের সময় কড়া যখন শীত হয় শীতের সময় কোনো ওষুধে কাজ করে না ওষুধে কাজ না করলে তখন মানে বেশি খরচা হয়ে যায় কৃষকদের আমরা যেরকম ধান চাষ করলে তখন ঠান্ডার সময় তখন ওষুধ বেশি ওষুধে কোনো কাজ হয় না তখন বেশি ওষধ মারতে হয় তখন ওষুধের এর জন্য আরো বেশি খরচা হয়ে যায় আবার ঝড় ঝড় দুর্যোগ যখন ঝড় দুর্যোগ হয় তখন তো আমরা তো আর কিছু করতে পারি না তখন আর ভগবান যেটা দেয় উপর থেকে যা হবে সেটা আমরা কোনো আটকাতে পারি না সেটার জন্য কিছু আর কি আমরা করি না যখন হয়ে যায় তারপরে সব ঘুরিয়ে টুরিয়ে নিই আর শিলাবৃষ্টি যখন হয় শিলাবৃষ্টি হলে তখন আমরা অতটা ইয়ে করি না মানে ঐ তবুও মানে শিলাবৃষ্টি হলে ধানগুলো ক্ষতি হয় যেমন আম ক্ষতি হয় আম গাছগুলোর আমে শিল পড়লেও খারাপ হয়ে যায় ধানগুলো খারাপ হয়ে যায় ধান ভালো হয় না সব এই সব এএত কিছু মানে কৃষকদের দুর্যোগ আসে